বনভোজনের ব্যাপার নারায়ণ গঙ্গোপাধ্যায় হাবুল সেন বলে যাচ্ছিল পোলাও ডিমের ডালনা রুই মাছের কালিয়া মাংসের কোর্মা উস উস শব্দে নোলার জল টানল টেনিদা বলে যা থামলি কেন মুর্গ মুসল্লম বিরিয়ানি পোলাও মশলাদার ধোসা চাউচাউ সামি কাবাব এবার আমাকে কিছু বলতে হয় আমি জুড়ে দিলাম আলুভাজা শুক্তো বাটি চচ্চড়ি কুমড়ো চোখা টেনিদা আর বলতে দিল না গাঁক গাঁক করে চেঁচিয়ে উঠল থাম প্যালা থাম বলছি শুক্তো বাটি চচ্চড়ি দাঁত খিঁচিয়ে বলল তার চেয়ে বল না হিঞ্চে সেদ্ধ গাঁদালের শিঙি মাছের ঝোল পালা জ্বরে ভুগছিস আর বাসক পাতার রস খাস এর চাইতে আমি বেশি বুদ্ধি আর কী হবে তোর দিব্যি অ্যায়সা অ্যায়সা মোগলাই খানার কথা হচ্ছিল তার মধ্যে ধাঁ করে নিয়ে এল একটি বাটি চচ্চড়ি বিউলির ডাল ধ্যাত্তোর ক্যাবলা বলে পশ্চিমে কুঁদরুর তরকারি দিয়ে ঠেকুয়া খায় বেশ লাগে বেশ লাগে টেনিদা তিড়িং করে লাফিয়ে উঠল কাঁচা লঙ্কা ছোলার ছাতু আরও ভালো লাগে না তবে তাই খা গিয়ে যা তোদের মতো উল্লুকের সঙ্গে পিকনিকের আলোচনা ঝকমারি হাবুল সেন বললেন আহা চইত্যা যাইতেছেন ক্যান পোলাপানে কয় পোলাপান এই গাড়লগুলোর জলপান করলে তবে রাগ যায় তাও কি খাওয়া হবে এগুলো নিম নিসিন্দের চেয়েও অখাদ্য এই রইল তোদের পিকনিক আমি চললাম তোরা ছোলার ছাতু আর ল্ লঙ্কার পিণ্ডি গেল গিয়ে আমি ওসবের মধ্যে নেই সত্যি চলে যায় দেখছি আর দলপতি চলে যাওয়া মানেই একেবারে অনাথ আমি টেনিদার হাত চেপে ধরলাম আহা বসো না তা প্ল্যান ট্যান হোক ঠাট্টাও বোঝো না দ্ গজগজ করতে লাগল ঠাট্টা কুমড়োর ছক্কা আর কুঁদরুর তরকারি নিয়ে ওসব বিচ্ছিরি ঠাট্টা আমার ভালো লাগে না না ওসব কথার কথা হাবুল সেন ঢাকার ভাষায় মোগলাই খানা হইলে আর পিকনিক হইল কী তারপর লিস্টি করো টেনিদা নড়ে চড়ে বসল আমরাও পিকনিক করি যখন ঠিক এরকমটাই হয় আমাদের মাঝখানেও কেউ হয়তো বলে এইটা হবে ওইটা হবে কারোর মত থাকে না কারোর মত থাকে কিন্তু শেষমেশ গিয়ে সেই একটা কিছুতে দাঁড়ায় যেটা কখনও ভালো হয় না আমরাও এরকমই করি পিকনিক করার সময় হলেও ঠিক এই টেনিদার মতন অবস্থা হয়ে যায় আমাদেরও শেষে তাদের ঠিকঠাক হলো কী হবে না খিচুড়ি আলুভাজা পোনা মাছের কালিয়া আর রসগোল্লা কোথায় ছিল বিরিয়ানি পোলাও কোর্মা কোপ্তা মাছের চপ সেখান থেকে খিচুড়ি আলুভাজা পোনা মাছ আম আচার রসগোল্লাতে চলে গেলো ঠিক আমাদের মতন এদেরও সে একই অবস্থা পোলার মগজে ঠিক একটু বুদ্ধি আসলো সে বলল না হাঁসের ডিমের তরকারি হলে খারাপ হয় না কিন্তু কী হাঁস হবে না রাজহাঁস তারা গিয়েছিল রাজহাঁস আনতে রাজহাঁসের ডিম আনতে আনতে গিয়েও তারা বিপদে পড়ল কোথায় তারা রাজহাঁসের ডিম আনবে সেখানে ভন্টাদের বাড়ি গিয়েছে রাজহাঁসের ডিম আনতে সে আরেকজন তাকে নাকি খাওয়াতে হবে দু আনার পাঁঠার ঘুগনি আর ডজনখানেক ফুলুরি সাবড়ে তবে মুখ খুলেছে ভন্টা বলছে আমি ডিম দিতে পারি তবে নিজের হাতে বের করে নিতে হবে ওসব নাকি নোংরা ও ঘাঁটতে পারবে না তাহলে কী হবে এবার তাও বলেছে দুপুরবেলায় আসতে যখন তার মা ঘুমোবে তখন সে দেবে ডিম ভালো কথা সেই সময় গিয়েছে তারা ডিম আনতে ডিম আনতে গিয়েও বড় বিপদে পড়েছে তারা রাজহাঁসের ডিম খানিক খোপ খোপ সেইখানে ডিম এর ডিম আনতে গিয়ে হাত ঢুকিয়েছে হাত ঢুকিয়ে যেই না ডিম বের করতে যাবে ওমনি রাজহাঁস হাতে কামড়ে দিয়েছে আর সঙ্গে ভন্টার মা ওদিক দিয়ে উঠে গিয়েছে কী হাসির ব্যাপার ওখানে রাজহাঁসে কামড়ে দিয়েছে হাত রক্ত রক্ত অবস্থা সেখান দিয়ে সেই হাত নিয়ে পালিয়েছে ভন্টার মার আ ওঠার আওয়াজে হ্যাঁ রাজহাঁস এমন রাজকীয় কামড় দেবে তারা বুঝতেও পারেনি কিন্তু পিকনিক তো ঠিক চুকে যাওয়ার মুখে ওরা ঠিক মনে করল ভন্টার কাছ থেকে ওই ফুলুরি আর পাঁঠার মাং পাঁঠার ঘুগনি স্বাদ ওরা ঠিক তুলে নেবে ডিম কিনতে হলো গোটা শেষ শেষ না পেরে তারা গোটা মাদ্রাজী ডিমই কিনে নিল আর কী করবে তাদের তো আর কোনো উপায় নেই এর মধ্যে তারা মার্টিনের রেলগাড়িতে চেপে বসেছে সঙ্গে এক রাশ হাঁড়ি কলসি চালের পুঁটুলি তেলের ভাঁড় যাচ্ছে তো পিকনিকে আমরাও যখন পিকনিকে বেরোই তখন কেউ না কেউ কিছু নিয়ে বেরোয় কারোর হয়তো দায়িত্বে থাকে এটা নিবি চাল নিবি ডাল নিবি আলু নিবি আমরাও পিকনিক করি ঠিক তখন এই সবগুলো আমাদের মাঝখানেও হয় এটা ওটা সবাই সব রকম নিয়ে আসি আমরা তারাও তেমন নিয়ে যাচ্ছিল টেনিদা হাঁক ছাড়ল এনেছিস রাজহাঁসের ডিম টেনিদা তো জানে তারা রাজহাঁসের ডিম নিয়ে আসবে কিন্তু সে তো আর জানত না যে এই এই অ ঘটনা ঘটে গিয়েছে রাজহাঁসের ডিম আনতে গিয়ে হাতে কামড় খেয়ে একাকার অবস্থা করে এসেছে তারা কী আর হবে এক নাম রাজহাঁসের ডিম ইয়ার্কি পেয়েছিস পুঁটুলি খুলে দ্ সে দেখে যে ডিম কিন্তু সে ভেবেছে রাজহাঁসের ডিম টেনিদা ঠা গাঁট্টা বাগাল আবার টেনিদার তো স্বভাব গাঁট্টা ঘুসি মারা সে একবার রেগে গেলে হয় তখন গাঁট্টা ঘুসি মেরে দেয় আমি গাড়ির খোলা দরজার দিকে সরে গেলাম মনে এই ছোটো হাঁস রাজ কি তখন হচ্ছে বলছে যে আ এই ছোটো হাঁস ছো্টো রাজহাঁস কি না ছোটো রাজহাঁস কী পেয়েছিস আমাকে শুনি পাগল না পেট খারাপ হাবুল সেন বলল ছাড়ান দাও ছাড়ান দাও ডিম তো আনসে টেনিদা গর্জন করে বলল ডিম এনেছে না কচু এই তো বলে রাখছি প্যালা ডিমের ডালনা থেকে তোর নাম কেটে দিলাম সে ডিম আনতে পারেনি বলে তাকে ডিমের নাম থেকেও কেটে দিল কী অবস্থা কিন্তু সে যে হাঁসের কামড় ঠামড় খেয়ে একাকার অবস্থা করে আসলো সেই সব টেনিদার হাত চোখে পড়ছে না সত্যি টেনিদা মানুষ শেষে এক নজরে পেট ফুলে ঢোল হয়ে যাবে তখন ওর কী আর করবে খেতে না পেলে হয়তো পিকনিকে একজন খাবে সবাই খাবে ও একা একা দেখবে শেষে তো সবার পেট খারাপ করবে ওরও পেট ওদিকে ফুলে যাবে খাওয়ার এতে কী আর হবে ট্রেনটাও ছেড়ে দিল পিঁ করে বাঁশি বাজল নড়ে উঠল মার্টিনের রেল তারপর ধ্বস ধ্বস ভোঁস ভোঁস করে রান্নাঘরে ওর ভাঁড়ার ঘরে পাশ দিয়ে গাড়ি চলল টেনিদা বললে বাগুইআটি ছাড়িয়ে আরও চারটি স্টেশন বাগুইহাটি ছাড়িয়ে আর চারটি স্টেশন তারা যাবে পিকনিক করতে আমরাও যাই কত দূরে এখান থেকে কতটা দূরে গিয়ে পিকনিক করতে ভালোও লাগে বেশ দূরে দূরে পিকনিক করতে বাড়ির পাশে পিকনিক করলে মজাটা তো সেরকম আর পাওয়া যায় না তার মানে প্রায় এক ঘণ্টা মামলা হ্যাঁ তা এক ঘণ্টা লাগবে লেডিকেনির হাঁড়িটা বের কর ওখানেই টেনিদার খিদে পেয়ে গিয়েছে ক্যাবলা বললে এক্ষুনি তাহলে পৌঁছোবার আগেই যে হাফ হয়ে যাবে তারাও বুঝতে পারছে টেনিদা যদি খাওয়া শুরু করে দেয় তাহলে তো সবই শেষ এরকম আমাদের মাঝখানেও একজন থাকে কেউ বলে আমার খিদে পেয়েছে বের কর সে বের করলে আর বেরোয় না সে জিনিস তো খেয়েই ওখানে হাপিস হয়ে যায় আমাদের আর শেষে আর আমাদের কপালেই জোটে না এরকম একটা ব্যাপার টেনিদা বললে সাফ হবে কেন দুটো একটা চোখে দেখব শুধু চোখে দেখব বলেই তো কত কিছু না হয়ে যায় চোখে দেখেই দেখার চোখ দিয়েই সব শেষ হয়ে যাবে শেষে আর আর কারোর চোখে দেখাই হবে না শেষে আমি ক্যাবলা আর হাবুল সেন জুলজুল করে শুধু তাকিয়ে রইলাম ঝটপট করে সাবাড় করে দিল টেনিদা আর তারা সে তাকিয়ে দেখছিল একটা লেডিকেনি চোখে দেখতে আমার যে ভালোবেসে সে কথা আর মুখ ফুটে বলাই গেলো না এই স্টেশন থেকে প্রায় মাইলখানিক হাঁটবার পর ক্যাবলার মামার বাড়ির কাঁচা রাস্তা এঁটেল মাটি তার ওপর কালো রাত এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে আগে থেকে রসগোল্লার হাঁড়িটা বাগিয়ে নিল টেনিদা এটা আমি নিচ্ছি বাকি মোটঘাটগুলো তোরা নে টেনিদা তো ফাঁকিবাজ টেনিদা ফাঁকিও দেবে এবার ভালোমন্দও খাবে সবসময় টেনিদার ভালো জিনিসটাই চাই রসগোল্লা বরং আমি নিচ্ছি তুই চালটার পোঁটলাটা নাও টেনিদা লেডিকেনির পরিমাণটা ভেবে আমি বলতে চেষ্টা করলাম টেনিদা চোখ পাকাল খবরদার প্যালা ওসব মতলব ছেড়ে দে টুপটাপ করে দু চারটা গালে ফেলবার বুদ্ধি তাই না হুঁ হুঁ বাবা চালাকি না চলিষ্যতি দীর্ঘশ্বাস ফেলে গাঁটরি বোঁচকা কাঁধে ফেলে আমরা তিনজনে এগোলাম টেনিদা চেঁচিয়ে উঠল ধপাস করে হাবুল ওদিকে পড়ে গিয়েছে সারা গায়ে কাব হাবুল উঠে কাদা মেখে উঠে দাঁড়িয়েছে হাতের ডিম পুঁটলিটা তখন কুঁকড়ে এতটুকু হলদে রস গড়াচ্ছে তার মানে গিয়েছে কিছু ডিম ভেঙে ডিমের ডালনা বারোটা বেজে গেলো একদম তাদের পিকনিকের সব আস্তে আস্তে এক এক করে শেষ হতেই লাগল আর কী হবে লেডিকেনি শেষ ডিম ভেঙে চৌচির আর কী থাকল করুণ চোখে আমরা তাকিয়ে রইলাম সেই দিকে ইস এত কষ্টে ওর জন্যে রাজহাঁসের কামড় পর্যন্ত খেতে হয়েছে টেনিদা হুঙ্কার দিয়ে বলল দিল তো সব পিণ্ডি করে এই ঢাকাই বাঙালটাকে সঙ্গে এনে ভুল হয়েছে পিটিয়ে ঢাকাই পরোটা করলে তবে রাগ যায় টেনিদার যে কেন এত রাগ বুঝে উঠতে পারি না কিছুটা তো আমার মতনই আমি তো দেখতে পাচ্ছি মনে হলো আমার পা দুটো মাটি ছেড়ে শোঁ করে উড়ে যাচ্ছে টেনিদা বলল চুপ করে বলছি ক্যাবলা এক চড়ে গলার বোম্বা উড়িয়ে দেবো শেষে এত কিছু তাদের যে এত আয়োজন এত কিছু সব কিছু রান্নার পরে কী হলো না তারা যখন একটু গাছের তলায় বিশ্রাম নিচ্ছিল রান্নাবান্না করে তখন একটা বাঁদর এসে সব খাবার শেষ করে দিল তাদের না কপালে জুটল বিরিয়ানি পোলাও কোর্মা কোপ্তা সেটা তো জুটলই না তাদের যেটুকুও আয়োজন হয়েছিল খিচুড়ি আলু ভাজা পোনা মাছ রসগোল্লা তার মধ্যে তো লেডিকেনি ডিমের ডালনা তো গেলো সেসব তো কিছুই জুটল না সাথে খাবারটাও শেষমেশ জুটল না কটা বাঁদর ক্ এসে সেসব খাবার সব ফিনিশ করে দিল শেষে তারা সেই বাঁদরগুলোর দিকে তাকিয়ে বসেই থাকল আর কী হবে তাদের তো খাবার কপালে জুটল না তাই তারা বাঁদরের খাবারটাই দেখছিল শেষমেশ